ব্যবসা করার সময় গ্রামের মানুষকে অনেক রকম সমস্যায় পড়তে হয় প্রথম এক নম্বর কারণ হল অর্থনৈতিক অর্থনৈতিক কারণের পরেও কোন দিক থেকে কখন কি সমস্যা আসবে কোনো কাজে না নামার আগে বোঝা যায় না কখনো জায়গার সমস্যা কখনো ইলেকট্রিকের সমস্যা কখনো জলের সমস্যা কখনো লেবারের সমস্যা কোনো মানুষ ব্যবসা কিন্তু একা করতে পারে না অপরজন একজন দরকারই হয় বন্ধু হিসাবে কিন্তু মানুষের অর্থনৈতিক দিকটা যদিও একটু দুর্বল থাকে মানুষের ওই বন্ধুরও প্রয়োজন হয় তাছাড়া অর্থনৈতিক দিক সবসময় মানুষের মজবুত থাকে না তখন আমাদের লোন করা দরকার বা একটা ব্যবসার কমিটি করা দরকার যেমন অন্য কেউ আমাকে সেই টাকাটা দিয়ে সাহায্য করতে পারে কিংবা কোনো লস হলেও দুজনের পক্ষে সেটা ভাগাভাগি করে নিয়ে সেটাকে সামাল দিতে পারি এটাই হচ্ছে ব্যবসার মেন কারণ কারণ ব্যবসা করে কেউ একা করতে পারে না আর গ্রামীণ মানুষের মাথায় বুদ্ধি অনেক কম তখন তারা বাইরের দিক থেকে কোনো আলোচনা করলে কোনো বন্ধু হিসাবে কারো কেউ পাশে থাকলে অনেক মানে সুবিধা হয় তাই মানুষের ব্যবসার সমর্থনের জন্য একজন বন্ধু হিসেবে মানুষেরও প্রয়োজন হয়